আমি একমাস আগে একটি জিন্সের প্যান্ট কিনেছিলাম সেই প্যান্টটি আমার খুব ভালো লেগেছিলো তাই সেই প্যান্টটি আমি রোজ পরতাম আর সেই প্যান্টটি সকলের খুব পছন্দ হয়েছিল আর সবাই এই প্যান্টটি কিনতে চায়